আশেপাশে জায়গায় বা শহরে ভ্রমণ করার সময় আমরা গাড়িতে করেই যাই তাই আমাদের খুব একটা অসুবিধা হয় না এক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে অসুবিধা হয় ধরুন আমরা যাচ্ছি হ হঠাৎ রাস্তায় জ্যাম বা কোনও রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে তখন রাস্তাটা পরিষ্কার করবে তবে আমরা যেতে পারবো বা ইস্কুল সময় গেলে তখন ইস্কুলের বাচ্চাদের এপার ওপার হতে একটু সময় জাগে এইক্ষেত্রে আমাদের গাড়িতে একটু অসুবিধা হয় নাহলে খুব একটা হয় না কিন্তু ট্রেনের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয় ধরুন আমি এক জায়গায় যাচ্ছি আমার সেখানে পৌঁছানোর কথা দুপুর বারোটায় সেখানে শুনছি রাত বারোটায় ট্রেন তাহলে সেখানে আমি পৌঁছাবো কীভাবে পৌঁছে না পাবো ঘর না পাবো হোটেল আমাদের ভীষণ অসুবিধা হয় খাওয়ারও হোটেল আশেপাশে পাবো না তাহলে আমরা কী করবো আর আমরা হচ্ছে মেয়েছেলে সঙ্গে আমাদের যদি গার্জেন থাকে তবু অসুবিধা হয় তবু আমরা মেয়েরা কোথায় যাবো বন্ধুবান্ধবরা মিলে ধরুন আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার সকাল দশটায় সেখানে ইন্টারভিউ সেখানে দেখছি আমার তিন ঘন্টা লেট তাহলে আমি তিন ঘন্টা যখন যাবো তখন আমার ইন্টারভিউ হবে না নয় ইন্টারভিউ হয়ে যাবে নয় আমার ওই মুহূর্তে আমার নাম ডাকা যেই মুহূর্তে যাওয়ার কথা সে সময়টা চলে যাবে এই ক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হয় তাই ট্রেনের ভরসায় গেলে আমাদের ভীষণ অসুবিধা হয় আর বাসের ভরসায় গেলে হয় ততটা হয় না সময় ক্ষেত্রে আমাদের ভীষণ অসুবিধা হয়ে থাকে